হ্যালো সোহাদ কলকাতা রেস্টুরেন্ট থেকে আমি কিছু খাবার অর্ডার করতে চাই পনেরো তারিখ রাত দশটার সময় আমার লাগবে এক প্লেট চিকেন বিরিয়ানি এক প্লেট পোলাও এক প্লেট চিলি চিকেন তো এই খাবারগুলি কতো টাকা পড়বে এবং যদি এর ওপরে কোনো ছাড় থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং কিন্তু যদি খাবার ডেলিভারি করতে দেরি হয় তখন তাহলে আমি অর্ডারটি ক্যান্সেল করে দিতে বাধ্য হবো এবং আমার টাকা রিফান্ড দরকার হবে সেক্ষেত্রে টাইমে যেন আসে সেটা আপনারা একটু দেখা শোনা করবেন